আমি জিন্সের প্যান্ট কিনতে পরতে খুব ভালোবাসি এবং জিন্সের প্যান্ট প্রত্যেকটা দোকানে এখন অ্যাভেলেবেল এই জন্যই জিন্সের প্যান্ট ভালোবাসি কারণ জিন্সের প্যান্ট পরলে টোটালটা ফিটিং ফিটিং ফিটিং হয়ে যায় এবং জিন্সের প্যান্ট খুব টাইট আকারে হয় জিন্সের প্যান্ট দেখতেও খুব সুন্দর হয় এবং জিন্সের প্যান্ট আপনার মানে এখন চলিত এখন জিন্সের প্যান্ট এমন একটা জিনিষ জিন্সের প্যান্ট ছাড়া এখন মানুষ কিছুই চেনে না এখন আর দর্জিদের দর্জির হাতে কাটানো প্যান্ট মানুষ কেনে না এখন প্রত্যেকটা দোকানে জিন্সের প্যান্ট অ্যাভেলেবেল যে কোনো দোকানে প্যান্টের কথা বললেই এখন জিন্সের জিন্সের কথা চলে আসে এবং জিন্সের প্যান্টের এমন একটা মানে প্রচলিত হয়ে গেছে যে প্রত্যেকটা ছেলে মেয়ে এখন জিন্সের প্যান্ট পরে এবং জিন্সের প্যান্ট পরলে আমার খুব মানে নিজেকে একটা অন্যরকম মানে একটা চিন্তাভাবনা আসে বা জিন্সের প্যান্ট পরলে খুব ভালো লাগে জিন্সের প্যান্ট খুব টাইট ভাব থাকে খুব সুন্দর ফিটিং হয় ওই জন্য আমি জিন্সের প্যান্ট পরতে খুব ভালোবাসি